আমি সার্ফ দিয়ে জামাকাপড় কাচি এবং আমি জলটাকে বেশি ব্যবহার করি না কিন্তু আমার অনেক জলই লাগে কারণ আমার বাচ্চারা আছে বাচ্চাদের জামাকাপড় ধোয়া মোছা করতে হয় তার পরেও আমার বাড়িতেও কাজকর্ম করার জন্য ব্য জল ব্যবহার করি তারপরও আমার বড় অফিসে যায় সেখান থেকে আসলে প্রতিদিন জামাকাপড় ধুতে হয় এবং আমাদেরও ব্যবহারের অনেক রকম জিনিসপত্র থাকে যেগুলো ধোয়ার জন্য অনেক জল ব্যবহার করতে হয় তবুও চেষ্টা করি যাতে কম জল ব্যবহার করতে পারি কারণ জলটা ও কমে গেলে মানুষের সবারই অসুবিধা হবে অনেকের দেখি অনেকভাবে জলটাকে ব্যবহার করে কিন্তু আমি চেষ্টা করি যাতে জলটা কম ব্যবহার করা যায় এবং জামাকাপড়গুলো যখন আমি শুকনো করি তখন শুকনো করার জন্য আমি বাইরে দিই বাইরে দড়ি দিয়ে মেলে দিই ছাদের উপরে দিই কখনও আবার আমার বাড়িতে ঘরের মধ্যে দিই আমি মোটামুটি কথা জল বেশি ব্যবহার করি না অপচয় করি না